দাদা হিঙ্গলগঞ্জে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন রাস্তাটা কিন্তু খুবই খারাপ দেখে চালান কারণ আমি একটু অসুস্থ আছি তো ডাক্তারের কাছে যেতে হবে সেই জন্য বলছি সামনে সিট আছে তো হ্যাঁ সামনে সিট সিট সিটে বসছি দাদা বলছিলাম যে আপনাকে কি ক্যাশে দিতে হবে না কি ফোনপেতে মেরে দিলে হয়ে যাবে ও আপনি ফোনপেতে ফোনপে ব্যবহার করেন না তাও আমি আমার কাছে তো আমি তো ফোনপেতে নেই আমি ক্যাশে ছাড়া দিতে পারব না একটু দেখুন না দাদা দিলে আমার ভালো হতো আর কি দাদা দেখুন না আশেপাশে দোকান থেকে হয়ে যাবে কোন দেখুন দাদা কত টাকা বিল হয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিলে পঞ্চাশ টাকা খুচরো দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে দাদা আসছি কেমন